এখন এখন পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় প্রিয় বাইকিং এক্সপেরিয়েন্স হলো আমার বন্ধুদের সাথে দুর্গাপুর যাওয়া আমার একটা বাইক আছে কেটিএম ডিউক তিনশো নব্বই যেটা আমার খুব ভালো লাগে এই গাড়িটা খুব সুন্দর মডেলটা চালাতেও খুব স্মুথ গাড়িটা দেখতেও পুরো ফাস্টেস্ট রেসিং বাইক বলেই চলে তো বাইকটা চালাতে খুবই আমার ভালো লাগে এই বাইকটার গিয়ার ভালো পিক আপ ভালো নয় তেল সার্ভিস তেল সার্ভিস চল্লিশের মতোন দেয় ডিউক বাইকটি নিয়ে আমরা এক দিন আমাদের বন্ধুদের সাতে যাচ্ছিলাম দুর্গাপুর দুর্গাপুর ওয়াটার পার্ক যাচ্ছিলাম আমার বন্ধুদের সাথে বাইকে নিয়ে আমরা হাই রোডে বাইক চালাচ্ছিলাম সব বন্ধুরা মিলে সব এক এক করে দিয়ে আমরা সব গাড়ি চালাচ্ছি আমি আমার কেটিএম ডিউকটা চালাচ্ছি আর আমার একটা বন্ধু চালাচ্ছিলো কাওয়াসাকি জেড এক্স টেনার আর একটা বন্ধু ছিলো রয়্যাল এনফিলড সবাই মিলে যাচ্ছিলাম দুর্গাপুর ওয়াটার পার্ক তো ওইখানে ওইখানে যাচ্ছিলাম কারণ আমরা বর্ধমান থেকে বেরোই কারণ আমরা সবাই যাই গাড়ি করে গাড়ি ভালো করে টানি সবাই মিলে একসাথে জোরে স্পিডে চালাই চালাতে চালাতে আমরা পুরো দুর্গাপুর ঢুকবো আর কি দিয়ে আমরা গাড়ি চালাতে চালাতে দুর্গাপুর ঢুকি তাও করতে করতে আমার তেল শেষ হয়ে যায় তেল শেষ হয়ে যাওয়ার পর আমি তেল ভরি দুর্গাপুরে দুর্গাপুরে তেল ভরার পর আমি আমার বন্ধুরা তারপর আবার একসাথে বেরিয়ে পড়ি বাইক নিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমরা টুকটুক করে যাই তখন দুর্গাপুরে আমরা জ্যাম ছিলো জ্যাম থেকে আমরা তখন আস্তে আস্তে করে জ্যামের মধ্যে আটকে গেছিলাম তো ওইখান থেকে আস্তে আস্তে করে আমরা ওয়াটার পার্কের সামনে যাই গাড়ি চালাতে গাড়ি চালিয়ে ওয়াটার পার্কের কাছে পৌঁছে যাই তো তখন আমরা গাড়িটা ওই স্ট্যান্ডে রাখি বাইক স্ট্যান্ডে রেখে আমরা ওয়াটার পার্কের মধ্যে চলে যাই এটা ছিলো আমার সবচেয়ে প্রিয় বাইক বাইকিং এক্সপিরিয়েন্স